আমি বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করি বিশেষত ফুলের গাছ বাড়িতে বাবা আছে দাদা আছে তারা মাঠে বাগানে ধান চাষ ছাড়াও বিভিন্ন রকম সবজি চাষ করে এখন বাগানে আছে শিম গাছ শাক সবজি বলতে পুঁই শাক গাছ আছে কলমি শাক পালং শাক নোটে শাক ফুলকপি বাঁধা কপি আরো বিভিন্ন রকমের গাছ আমাদের বাড়িতে আছে আর এই শীতকালে আমি বাজার থেকে ডালিয়া গাছ তারপরে চন্দ্র মল্লিকা গাঁদা কসমস আরো অনেক রকমের ফুলের গাছ কিনে এনেছি বাড়িতে এনে গোবর দিয়ে রোপণ করি তারপর যখন তাদের বাড়তে দেখি ভীষণ আনন্দ হয় বিশেষত যারা গাছপালা খুব ভালোবাসে বা যত্ন করে বাড়িতে গাছ পোঁতে গাছগুলোই যেন সন্তানসম হয়ে যায় তাই তাদের বাড়তে দেখেও ভীষণ আনন্দ হয় ঠিক যেমন একটা বাচ্চা প্রথম হামাগুড়ি দিলে বা হাঁটতে শিখলে তার মায়ের যে আনন্দটা হয় তেমনি গাছপালা বড়ো হলেও যে গাছপালাটা রোপণ করে ভালোবাসে তারও ঠিক তেমনই আনন্দ হয় এখন আমার বাড়িতে তো বিভিন্ন রকমের গাছপালা ফুলের গাছ আছে তো সেগুলো ফুলও ফুটছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর চারপাশের মানুষজন দেখছে দেখছে আর বলছে যে আর তোমার এই গাঁদা গাছের দানা হলে আমাকে দেবে এই ডালিয়া বা চন্দ্রমল্লিকার চারা আমাকে একটু এনে দেবে বাজার থেকে এরকম আবদার করে আমার বাড়ির চারিদিকে তো প্রচণ্ড ফুল হয়েছে অনেক ফুল এতো ভালো লাগে দেখতে মনে হয় যেন হ্যাঁ আমার চারপাশটাকে আমার বাড়িটাকে আমি স্বর্গ বানিয়ে ফেলেছি ভীষণ ভালো লাগে